আমি মাছ আলু পোস্ত মাংস রান্না করতে খুব ভালোবাসি এবং এগুলো রান্না করা খুব সহজ পদ্ধতিতে রান্না করা হয় আর মোচার তরকারি খেতে এবং এঁচোড়ের তরকারি খেতে যেরকম সুস্বাদু কিন্তু এগুলো ছাড়ানো খুব কঠিন রান্না করাও খুব কঠিন ব্যাপার যেমন মোচা ছাড়াতে হবে অনেক দেরি হয় ঝামেলার ব্যাপার আর এঁচোড় রান্না করলে এঁচোড় কাটতে এবং আঠা ছাড়াতে খুব কষ্ট হয় সেই জন্যে আমাকে এগুলো রান্না করতে খুব কঠিন লাগে তাই আমি এসব কঠিন রান্না করতে পারি না তাই আমি এসব রান্না করি না